সম্প্রদায় খেলার গুরুত্ব বলতে স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা শ্রেয় এর অর্থ হলো সারা দিন পড়াশুনা করে বা সব সময় পড়াশুনার মধ্যে ডুবে থেকে নিজের মাথাকে কষ্ট দিয়ে মনকে কষ্ট দিয়ে মানুষ মানুষ হতে পারে না তার জন্য শরীর চর্চা অত্যন্ত দরকার শরীরের প্রত্যেকটা কোষে রক্ত পৌঁছানোর জন্য শরীরের প্রত্যেকটা কোষ কলা ঠিকঠাকভাবে কাজ করার জন্য দেহ সঞ্চালন বা বডি ওয়ারমিং বা খেলাধুলা খুবই দরকার তাই ভারতীয় জনগণ বাংলার জনগণ পূর্ব মেদিনীপুরের জনগণ খেলাধুলাকে সব সময়ের জন্য সাপোর্ট করে তারা নিজের বাড়ির ছেলে মেয়েদের খেলার সুযোগ করে দেয় এবং ক্লাবে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে খেলা একটা উৎসবে পরিণত হতে পারে